সম্পদের ঘাটতি একজন সাধারণ মানুষের জীবনকে বা পুরো পরিবারের সামগ্রিক জীবনকে পুরো ধ্বংস করে দিতে পারে এর মধ্যে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো যখন সারা বিশ্বর সাথে ভারতবর্ষ করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ করছিলো তখন আমাদের দেশে সাধারণ মানুষদের হাসপাতালে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছিলেন কারণ একটি মাত্র ছিলো যেটা হলো সজ্জা স্বল্পতা এখানে যথেষ্ট সজ্জা না থাকার কারণে সাধারণ লোকেরা হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছিলেন এছাড়াও টিকা দানের ক্ষেত্রেও যেমন করোনার টিকাকে সঠিক তাপমাত্রায় রেখে তবেই মানুষের শরীরে দেওয়া গ্রহণযোগ্য বলেছিলো সরকার সেক্ষেত্রেও হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট পরিষেবা না থাকার কারণেই টিকা দিতে পারে নি এবং অনেক টিকাই নষ্ট হয়েছিলো এছাড়াও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এরাও ছিলেন না তাছাড়াও আমাদের বাড়িতে থাকতে হয়েছে অনেকভাবে লকডাউনে মাস্ক পরে ঘুরতে হয়েছে হাত স্যানিটাইজ করতে হয়েছে এই সমস্ত কারণেই স্বাস্থ্য পরিষেবা অনেকটা বিঘ্নিত হয়েছিলো কারণ মানুষ এই সমস্ত জিনিসগুলো করতে চাইছিলো না এবং মানুষ যথেষ্ট সচেতনশীল ছিলো না এছাড়াও বিভিন্ন সময়ে সাধারণ মানুষ নিজেদের অসচেতন থাকার কারণেই এই করোনা ভাইরাস বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিলো